হ্যালো স্যার আমি একডি উবার ক্যাব বুক করতে চাই আপনার উবার কোম্পানি থেকে একটি ক্যাব বুক করতে চাই আমরা একটু ফ্যামিলি মিলে একটু ঘুরতে যাব তো আমার কাছে কয়েকটি কার্ড রয়েছে সেই কার্ডগুলি থেকেই কি শুধুমাত্র ছাড় পাওয়া যাবে না কি আরও অন্যান্যভাবে ছাড় পাওয়া যাবে সেটা আমাকে একটু বলবেন আর এবং আমার হচ্ছে সাতই নভেম্বর ক্যাবটি লাগবে কারণ আমরা একটু বাড়ির সবাই মিলে ঘুরতে যাব আর আপনি একটু দেখুন যদি ছাড় করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর সাতই নভেম্বর অবশ্যই ওই নটার দিকে ক্যাবটি অবশ্যই পাঠিয়ে দেবেন কারণ আমরা ক্যাবের জন্য অপেক্ষা করব